পুরুলিয়ার সাধারণ মানুষের জন্য যে স্থানীয় পরিবহন ব্যবস্থা আছে সেগুলির মধ্যে কয়েকটি হল টোটো রিক্সা টেম্পো অটো বাস ট্যাক্সি ট্রেন ইত্যাদি সাধারণ মানুষ নিজের কর্মক্ষেত্র থেকে যদি অনেক দূরে বসবাস করে তাহলে সে সাইকেলে করে যদি বাসস্ট্যান্ডে যায় এবং বাসস্ট্যান্ড থেকে বাস ধরে নিয়ে নিজের কর্মক্ষেত্রে যেতে পারে তা ছাড়া যদি অনেকটাই দূরে কোথাও যাওয়ার থাকে সেই জন্য তারা ট্রেন ধরতে পারে এবং পাশাপাশি কোনো জায়গায় যদি আসা যাওয়া করার থাকে তার জন্য টোটো রিক্সা ইত্যাদি ব্যবহার করা যায়